হ্যাঁ আমি একটা বই পড়েছি যেটা আমাকে নতুন চিন্তার সন্ধান দিয়েছে সেই বইটির নাম হল বেতাল পঞ্চবিংশতি ওই বইটা থেকে আমি যে চিন্তা ছিল মানে চিন্তা ছিল ওতে যে ভূতের যে কাহিনি বা বিক্রম বেতালের যে কাহিনিটা আছে ওটা দেখার পরে আমার ভয় লাগত সন্ধের পরে বাইরে বেরোতে গেলে একটু ভয় লাগে তো ওই বইটা থেকে এটাই ধারণা এসছে যে যত ধরনের ভূতের কিছু জিনিস নিয়ে ওই বইটা লেখা তো ওই বইটা পড়ার পর থেকেই আমার একটু ভয় লাগে রাতে একা বেরোতে গা ছমছম করে এছাড়া আমি হ্যাঁ পাড়ার ক্লাবে বই পড়ার ক্লাবে যোগ দিয়েছি